আমার এলাকাটা যেহেতু একটি বস্তি এলাকা তাই এখানে অপুষ্টির শিশুদের প্রচুর পরিমাণে প্রাদুর্ভাব দেখা দিয়েছে বর্তমানে এবং সেগুলি স্বাস্থ্যগতভাবে সেগুলি উন্নতি করানোর চেষ্টা করা যাচ্ছে আমরা জানি শিশুদেরকে চার ধরনের পাঁচ ধরনের খাবার দিতে হয় যেমন হচ্ছে সম্পূরক খাবার পরিপূরক খাবার হ্যাঁ তারপরে হচ্ছে প্রোটিন জাতীয় খাবার ভিটামিন জাতীয় খাবার হ্যাঁ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এমন দুস্থ পরিবার আছে যারা কিন্তু প্রোটিন জাতীয় খাবার মানে যোগান দিতেই পারছে না যার ফলে বাচ্চাদের অপুষ্টিজনিত রোগে ভুগছে বাচ্চারা পরবর্তীকালে তারা অকর্মঠ হয়ে যাচ্ছে এবং কাজ করার যে একটা প্রবণতা থাকছে কিন্তু সে সমস্ত আর থাকছে না তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাড়িতে ঘরোয়া টাইপের খাবার খাওয়াতে হবে অল্প পরিমাণে প্রোটিন থাকবে খনিজ পদার্থ থাকবে আয়োডিনযুক্ত নুন থাকবে হ্যাঁ সামান্য পরিমাণে তেল বা চর্বি জাতীয় খাবারে মিশিয়ে খাওয়া যেতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে বর্তমানে স্কুল থেকে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে সেটা যাতে শিশুরা গ্রহণ করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে শুধু তাই নয় যে সমস্ত আইসিডিএস স্বাস্থ্যকেন্দ্র আইসিডিএস কেন্দ্রগুলি আছে যেখানো করে সম্পূরক খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে গর্ভবতী মা থেকে নিয়ে শুরু করে একদম শিশুদের পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত যে সম্পূরক খাবারটি দেওয়া হয় সে খাবারেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে সে সমস্ত দিকগুলো লক্ষ্য রাখতে হবে এইগুলো যদি ঠিক ঠাকভাবে চলে তালে আমাদের সমাজ থেকে এবং আমার এলাকা থেকে যে অপুষ্টিজনিত শিশুরা শিশুরা আছে সেটা সম্পূর্ণভাবে দূর দূর হবে এটা আমি বিশ্বাস রাখি